হ্যাঁ বলুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যাই হ্যাঁ আপনার ওই কী সহযোগিতা করতে পারি বলুন এ সোমবার আর বৃহস্পতি

এ সিট সিট বুক করা বলতে সিট তো বুক করা হয় নি সব তো বুকিং হয়ে গেছে তাহলে আমাকে আপনার দেখতে হবে

ও ঠিক আছে আমি দেখছি আপনার কিন্তু ভাড়া বেশি লাগবে আপনার কি স্লিপার সিট লাগবে আপনার কি স্লিপার সিট লাগবে

তাহলে ভাড়া কিন্তু বেশি লাগবে আচ্ছা ঠিক আছে আমি আপনার তাহলে ব্যবস্তা করছি আর ব্যবস্থা

হ্যাঁ টিকিট কনফার্ম হুম হুম